খুচরা পাইকারি বাজার সম্পর্কে আমি জানি একজনের কাছ থেকে জিনিস নিয়ে আরেকজনেরা বেশি দামে বিক্রি করেন সাম্প্রতিক বছরগুলিতে মুদি এবং সবজির দাম পরিবর্তিত হয়েছে কারণ মুদির দিকে তো হাত বাড়ানোই যাচ্ছে না প্রচুর পরিমাণে তেল ডাল চাল মশলাপাতি সব কিছুরই দাম বেড়ে চলেছে ভুসিমাল দোকানগুলিতে দেখতে পাওয়া যায় আজকাল গরিব মানুষদের প্রচুর রকমের অসুবিধা তারা যাকে বলে খেতে পাচ্ছে না অনাহারে এরকম তাদের অবস্থা এত দুর্মূল্য জিনিসের দাম বেড়ে চলেছে তারা একদম খেতে পাচ্ছে না কম কম করে জিনিস মুদি দোকান থেকে তারা কিনে নিয়ে এসে বাড়িতে রাখছেন এভাবেই তারা খাচ্ছেন আর সবজির দাম এক কে আরেক দাম দু ডবল করে দাম যেমন বেড়েই চলেছে সবজির দাম ওই জন্য গরিব মানুষেরা কী করে তারা হাটে চলে যায় হাটে বাজারে চলে যেয়ে তারা কম পয়সার হাটে সবজি কিনে এনে বাড়িতে বাড়িতে রাখে আর একটু একটু করে রান্না করে করে খায় কারণ বাজারে সবজির দাম ভীষণভাবে বেড়ে চলেছে কুড়িসটা কুড়ি টাকা ত্রিশ টাকা করে একেকটা পিস দাম ফুলকপি তাহলে মানুষের ঘরে যদি একেকটা ফুলকপির দাম যদি ত্রিশ টাকা করে হয় তাদের বাড়িতে যদি ছ জন সাত জন করে লোকজন থাকে তাহলে রান্না করাই তাদের যেন মুশকিল হয়ে যায় আর সেক্ষেত্রে হাটে কী হয় একটা সপ্তাহে আমাদের এখানে হাট বাজার বসে হাটে যদি সেই ফুলকপিটা কিনি আমি একটু কম পয়সায় পাই ওই ত্রিশ টাকার বাজারের দাম হাটে কিনলে আমি পাঁচ টাকায় ফুলকপি পাব সেই ফুলকপি বাড়িতে এনে আমি রান্না করলে ওই পাঁচ জন ছ জন মিলে আনন্দে খেতে পারব এভাবে যদি আমি হাটে বাজারেই একটু সবজি করি তাহলে আমার একটু পয়সাটাও একটু কম লাগে আর জিনিসপত্রও আমি কিনে এনে খেতে পারি আমি অনলাইন শপিং সম্পর্কে মনে করি একটাই এখন এই দেওয়ালি চলছে কালী পুজোর সময় আমাদের অনেক কিছু অফার থাকে এখন তো ছোটো থেকে বড় সবার হাতে প্রায়ই মোবাইল অধিকাংশ বড় বড় বাড়িতে দেখা যাবে ল্যাপটপ মোবাইল নিয়ে তারা বসেই আছেন দিবারাত্রি তারা ফোন নিয়ে ঘাঁটছেন সবসময় সেক্ষেত্রে কী হয় না ফোনের মাধ্যমে ওনারা শপিং করে নেন ফোনের মাধ্যমে তারা অনলাইনে অর্ডার করে নেয় জিনিসপত্র তেলের দাম অফার থাকে কত কম দামে তেল পাওয়া যায় সেক্ষেত্রে অনলাইনে যদি আমরা একটু জিনিসপত্র কিনি তাহলে দেখা যাবে যে একটু কম পয়সাতে পাওয়া যায় আর কী হয় যাদের বাড়িতে এরকম ফোন থাকে না বড় বড় ফোন থাকে না পাশের বাড়িতে কাকিমাদের কাছে যেয়ে উনারা যদি বলেন আমি এই সরষের তেলটা কিনতে চাই তোমার মোবাইল থেকে এখন অফার চলছে দেওয়ালির জন্য একটু দেখে আমাকে বলে দাও তাহলে তারা কিন্তু দেখে সেই তেলটি কিনে এনে তাকে দেয় হ্যাঁ তেলটি আনতে কিন্তু সময় লাগে অনলাইনে পাঁচ থেকে ছ দিন কিন্তু সময় লাগে তারা একটা ডেট দেয় সেই ডেটের মাধ্যমে আপনার বাড়িতে এসে তারা কিন্তু পৌঁছে দেয় এইরকম অনলাইনে যদি আমরা জিনিস কিনি তাহলে কিন্তু আমরা দেখি একটু কম পয়সাতেই জিনিস পাওয়া যায়